হ্যাঁ আমি যেভাবে বাইকের যত্ন নিই এবং আমি মনে করি যেভাবে বাইক চালানো মাঝে মাঝে ক্লান্তিকর হতে পারে লং রুটের জন্য আমাকে যেভাবে অনুপ্রাণিত করে সেগুলো হলো যেমন আগে যদি কোনো রোমাঞ্চকর রাস্তা দিয়ে যেতে হয় এবং কোনো রোমাঞ্চকর জায়গায় যেতে হয় যেমন জম্মু কাশ্মীরের পাহাড়ে বরফের রাস্তা দিয়ে যদি যেতে হয় সেক্ষেত্রে আমার ক্লান্তি অনুভব করলেও আমি সেক্ষেত্র উত্তেজনা পাই সেই ক্ষেত্রে আমি যেতে পছন্দ করবো এবং অনুপ্রাণিত ও এবং যেভাবে সতর্কতা থাকে যেগুলো পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় যে সতর্কতাগুলো থাকে কারণ বেশি ধারে চলে গেলে সেক্ষেত্রে ধ্বসের কারণে পড়ে যেতেও পারি বা নীচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্তে খুব ভালোভাবে ভালোভাবে ভ্রমণ করতে হবে এবং বাইকের যত্ন আমি যেভাবে নিয়েছি যেমন সেগুলিকে অনেক দিন বাইক ভ্রমণে যাওয়ার পর এক ধরন এক মাসের একটা ট্রিপে যাওয়ার পর আমি এসে আগে মোবিলটা চেঞ্জ করি এবং তারপর পেট্রোল যথার্থ ভরতে দিই এবং গাড়ির সার্ভিসিংয়ের জন্য পাঠিয়ে দিই কয়েকদিন গ্যারাজে এইভাবে আমি আমি বাইকের যত্ন নিই